হ্যালো বলছি এটা কি মন্ডল ট্রাভেলস হ্যাঁ দাদা আমি গাড়ি একটা বুক করেছিলাম কিন্তু আমাকে এমন জায়গায় নামিয়ে দিয়েছে যে আমি সেখান থেকে শিয়ালদা যাবো ওইখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে বা কোনো অটো পাওয়া যাবে তবে যে অটোওয়ালা বা গাড়ি আমাকে নিয়ে এসেছে সে আমাকে অনেক দূরে নামিয়ে দিয়েছে যদি কোনো গাড়ি ওখানে থাকে বা সেরম গাড়ি পাওয়া যায় তাহলে আমাকে একটু খবর বা ফোন করলে খুব ভালো হয় কেন আমার আর্জেন্টলি যেতে হবে শিয়ালদায় তবে শিয়ালদায় আমার খুব দরকার যদি কোনো গাড়ি একান্ত না থাকে তাহলে বলুন অন্য কোনো গাড়ি যদি পাওয়া যায় অন্য পাশ দিয়ে যাওয়া যায় যদি তাহলে সেরকম বুঝে দেখুন আমার একটা গাড়ি এমারজেন্সি দরকার নাহলে আমার খুব আরজেন্ট কাজটা আটকিয়ে যাবে